পশ্চিমবঙ্গে মহিলা ও পুরুষ উভয়েই কর্মসংস্থানের সঙ্গে যুক্ত বর্তমানে দেখা যাচ্ছে বা পুরুষদের তুলনায় মহিলারা একটু পিছিয়ে পড়ছেন কারণ তা তাদের পারিবারিক দিক দিয়ে তাদের হয়তো কোনো চাপ বা তাদেরকে কোনো প্রেশারাইজ করা হচ্ছে বা তারা নিজেদের যোগ্য জায়গায় পেয়েও তারা সেই যোগ্য জায়গা তারা অ্যাচিভ অ্যাচিভ করতে পারছেন না কারণ পারিবারিক সমস্যা বা যোগাযোগের কোনো অসুবিধা তাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারছেন না কিন্তু আগামী দিন আস্তে আস্তে এই সমস্যাগুলো দূর হবে এবং মহিলারা এগিয়ে আসবেন তারা যে জায়গায় নিজে নিজেরা যোগ্যতা অর্জন করতে পেরেছেন সেই জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়ে তারা নিজের যোগ্য স্থান দখল করে আর আমাদের পশ্চিমবঙ্গের মান উন্নত করবেন এমনকি এখানে যে লিঙ্গ বৈষম্য আছে সেটাকে দূর করে পশ্চিমবঙ্গে একটি উন্নত রাষ্ট্র হিসাবে উন্নত রাজ্য হিসাবে এ ইয়ে উন্নত রাজ্য হিসাবে প্রমাণিত হবে